হ্যাঁ আমি মনে করি সংবাদমাধ্যমগুলো গ্রামীণ এলাকা নিয়ে যথেষ্ট সমস্যা দেখায় কারণ গ্রামের মানুষের খুব একটা আর্থিক সচ্ছলতা নেই যাদের খাবারের দোকান আছে তাদের খাবারের দোকানে এসে চারিদিক দেখে পুরনো খারাপ জিনিস থাকলে ফেলে দেয় এবং মশলাপাতিও যদি কিছু দিনের হয়ে যায় সেগুলো হয়তো খাবারে দেওয়া চলে অসুবিধা হবে না তবু তারা ফেলে দেয় কিন্তু সংবাদমাধ্যম যেমন ফেলে দেয় তাতেও আমাদের শরীরের উপকার হয় মানুষের আর্থিক দিক থেকে একটু সমস্যা হলেও সংবাদমাধ্যম সমস্যা দেখা দিলেও এমন কোনো বিষয় আছে যা নিয়ে সংবাদমাধ্যমগুলিতে কথা হয়নি যেমন কোনো দুর্ঘটনা বা কোনো দূর দেশের খবর এগুলো সংবাদমাধ্যমের মধ্যে আমরা পেয়ে থাকি তাই সংবাদমাধ্যমগুলিতে ওই দুর্ঘটনা বা দূরের কোনো খবর আমরা যখন জানতে পারি সেই মাধ্যমগুলিতে কোনো কথা হয় না